আমার প্রিয় প্লেয়ার মেসি আর খেলাধুলা অবশ্যই ফুটবল আর কেনো আমি পছন্দ করি সেটা হল আমার ভীষণ ভালো লাগে আর সব তার থেকেও বড়ো কথা আমার হাসব্যান্ড যেহেতু ফুটবল খেলতেন তো সেই কারণে আমার ফুটবলটা ভীষণ ভালো লাগে আর মেসির ফুটবল যখন ফুটবল যখন খেলে তখন আমার ওই মেসির যে খেলাধুলাটা আমার ভীষণ ভালো লাগে ওর গোল করা ওর বল মারা আমার ভীষণ একটা পছন্দের আর ফুটবলটা জানি না কেনই সবথেকে বেশি ভালো কিন প্রত্যেকটা খেলাই ভালো কিন্তু তার মধ্যেও বেশি ভালো ওই প্রথমে বললাম যে আমার হাজব্যান্ড যেহেতু ফুটবল খেলতেন তো এখন উনি আর খেলাধুলা করেন না তো সেই কারণে আমার ভীষণ ভালো লাগে আর ছোটোবেলা থেকেই আমার ফুটবল মানেই আমার মেসির খেলা আমার ভীষণ ভালো লাগে